হ্যালো ডলি ম্যাম আমি আপনাদের এখানে বেড়াতে আসছি তো আপনি যদি একটু হোটেল কেমন কী হোটেল আছে আপনি যদি একটু আমাকে বলতেন আমি আপনার নম্বরটা ফেসবুক থেকে পেয়েছি আমরা চার জন আমরা চার পাঁচ দিন থাকব দুটো না হোটেলের থেকে সব ব্যবস্থা করা হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা থ্যাঙ্ক ইউ ম্যাম